আমার বাড়িতে যখন কোনো অতিথি আসে আমি তাদের সঙ্গে খুবই ভালোভাবে ব্যবহার করি এবং তারা যখন আমার বাড়িতে আসেন তখন আমার খুবই ভালো লাগে এবং তারা আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়েও আসে এবং তাদেরকে আমি চিংড়ি পোস্ত এবং ডাল ভাত আর তার সাথে মাংস কষা করে খাওয়াতে খুবই ভালোবাসি কারণ বাঙালিদের এখন বর্তমান সময়ে যে রেওয়াজটা উঠেছে ফাঁকের কোনো লোক বা অতিথি যদি কেউ আসেন তাহলে তার প্রথম যে খাদ্যটা থাকে সেটা হচ্ছে মাংস কষা এবং তার সাথে থাকে চিংড়ি পোস্ত তাই আমি এই কিছু জিনিস আমি আমার বাড়িতে আসা অতিথিদেরকে খাওয়ানো পছন্দ করবো